আমাদের আজ ভোরে দীঘায় যাওয়ার কথা ছিল পরিবারের সকলকে নিয়ে আমরা যাবো কিন্তু আমরা ড্রাইভার ভাড়া করেছিলাম ড্রাইভার অনেকক্ষণ ফোন করার পরও দেখি ড্রাইভার ফোন ধরে না তাই আপনাদের আমি ফোন করে জানতে চাইছি যে ড্রাইভার কেন আসছে না